আপনি কৃষ্ণা ম্যাম বলছেন হ্যাঁ তা ম্যাম আমি দেখলাম আপনাদের ওই বুক শপের কিছু অ্যাড যেখানে দেখলাম যে আপনারা বিভিন্ন বইয়ের উপর বিভিন্ন বিভিন্ন ছাড় দিচ্ছেন তো আমি কি ওটা ঠিক দেখেছি আমনাদের ওখানে মানে কেরকম বই পাওয়া যাবে আমার দরকার ওই রামায়ণ মহাভারত গীতা ওই হ্যাঁ হ্যাঁ আমার ওটা লাগবে এছাড়া আরও অনেক বইই লাগবে যেমন ধরুন টুয়েলভের ওই কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথেমেটিক্স এইসব বুক বুকগুলো আমি আপনার বুক শপ থেকে কিনতে চাইছি তো আমি যদি সমস্তটা একসাথে কিনি তাহলে আপনি টোটাল কতটা ডিসকাউন্ট দেবেন আর হচ্ছে আমি এছাড়াও গানের কোনও বই রয়েছে তো রবীন্দ্রনাথের গানের বই কবিতার বই ওইগুলোতে আপনি ওইগুলোতে কত পার্সেন্ট ছাড় দিচ্ছেন আচ্ছা বাহ খুব ভালো আর হচ্ছে আমি তাহলে রবীন্দ্রনাথের গানের বই দুটো নেব আর ফিজিক্স কেমিস্ট্রি ওই বইগুলো অ্যাভেলেবল আছে তো আর আর আপনাদের দোকানের সুনাম অনেক শুনেছি তাই আপনাদের দোকান থেকে আমি সমস্ত বই নিতে চাইছি আর আমি আশা করছি আপনি আমাকেও খুব সাহায্য করবেন মানে অনেকটাই ছাড় দেওয়ার ব্যবস্থা করবেন আশা করছি আর ঠিক আছে তাহলে আজ বিকেলে আমি আপনার দোকানে আপনার সাথে দেখা করব সেখানে আমি সমস্ত বই কিনে নেব আচ্ছা আপনাকে খুব ধন্যবাদ ম্যাম আমি আজকে বিকেলে আপনার সাথে দেখা করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ